আগে আমি রান্না করতে ভালবাসতাম না কিন্তু এখন একটু একটু রান্না শিখে যাওয়ার ফলে রান্নার প্রতি আগ্রহ বেড়ে যায় আগে আমি সেরকমভাবে রান্না করতেও পারতাম না রান্না খেতেও ভালো হত না কিন্তু এখন মা রান্না একটু শিখিয়ে দিয়েছে যার ফলে রান্না একটু টেস্ট রান্নার স্বাদ খুবই ভালো হয়ে থাকে তার জন্য মাংসটা আমার কাছে খুব সহজ বলে মনে হয় মাংস রান্নাটা একদিন প্রথম যখন করেছিলাম তখন সবাই খুবই ভালো বলেছিল তারপর থেকেই রান্নার প্রতি আগ্রহ আমার বেড়ে গিয়েছিল মাংসটাকে খুব মাংস রান্না খুবই সহজ বলে মনে হয় কারণ মাংসকে ভালোভাবে ধুয়ে তেল হলুদ নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম তারপরে কড়াইতে তেল গরম করে পেয়াঁজ ভেজে মাংসকে দিয়ে আদা রসুন দিয়ে মাংসটা দিয়ে ভালো করে কষে রান্না করে জল ঢেলে দিলেই মাংসটা রান্না হয়ে যায় এছাড়া আমার কাছে কঠিন বলে মনে হয় বিরিয়ানি রান্না বিরিয়ানি রান্নাটি খুবই কঠিন বলে মনে হয়ে থাকে আর বিরিয়ানি রান্নাতে খুবই খাটনি তার জন্য বিরিয়ানি রান্না করতে একটুও ভালো লাগে না